হ্যাঁ আমি ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এই ঘোড়দৌড় প্রতিযোগিতা প্রধান অংশ শহরের বড়ো কোনো স্টেডিয়ামে কিংবা গ্রামের কোনো বড়ো মাঠে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা করা হয় আমি যে ঘোড়দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম সেই সেই প্রতিযোগিতায় সব মিলিয়ে বারোজন প্রতিযোগী সেই প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন এবং প্রতিযোগিতার মধ্যে আমি থার্ড পজিশানে ছিলাম আস্তে এবং ঘোড়াটি আমার খুবই ভালো দৌড়ানোতে আমি থার্ড পজিশান থেকে আস্তে আস্তে ফার্স্ট পজিশনে এসে পরে একটি প্রাইজ প্রথম স্থান দখল করি এবং শেষে আমাকে একটি প্রাইজ দেওয়া হয়